আমার কাছে দ্বিতীয় পণ্যটি হলো মোবাইল ফোন যেটা আমরা হাতের মুঠোতে রাখতেই পছন্দ করি যেমন শুতে আমাদের ফোন লাগবে ঘুরতে গেলে ফোন লাগবে যেখানেই যাই আমরা সবসময়েই ফোন লাগবে কারণ আমরা মোবাইল ফোনটা ছাড়া জীবনের কিছুই আর ভাবতে পারি না আমাদের সব কিছুতেই জড়িয়ে রয়েছে মোবাইল ফোন তা আমরা পুজো দেখতে যেতে পারি তা আমরা ঘুরতে যেতে পারি বা বড়দের সাথে খেতে বসতে পারি সবেতেই আমাদের মোবাইল ফোনটা লাগবে সবারই এটা ছোটো থেকে বড় সবারই এখন আমাদের জীবনের অভ্যাসের সাথে যেন এটা জোড়ে জুড়ে গেছে যেমন সকালবেলাও আগেকার মানুষরা ঘুম থেকে উঠে আগে ঘড়ির দিকে তাকাত কিন্তু আমরা এখন সেটা করি না আগেই উঠে দেখি মোবাইল ফোনে কটা বাজছে সেই অনুযায়ী আমাদের এখন ঘড়ির কোনো প্রয়োজন নেই না হাত ঘড়ির কোনো প্রয়োজন আছে না কোনো দেওয়াল ঘড়ির প্রয়োজন আছে আমাদের ব্যস মোবাইল থাকলেই হবে এরকম একটা চিন্তা ভাবনা চলে এসেছে যেটা আমার মনে হয় খুবই খারাপ একটা চিন্তা ভাবনা এইভাবে আর আমরা অনেক কিছুর সাথেই যা অভ্যাস ছিল তা আমরা ছেড়ে ফেলেছি যেমন কারোর সাথে চিঠি লিখে যে লম্বা লম্বা চিঠি লিখতাম বা অন্য দিক থেকেও যে চিঠি আসত সেটার জন্য অপেক্ষা করে থাকতাম কিন্তু এখন আমাদের মধ্যে সেই অপেক্ষা করার কোনো ব্যাপার নেই আমি এখনই একটা মেসেজ পাঠালাম আর একজন দু মিনিট দশ মিনিট পরেই সেটা আমাকে রিপ্লাই দিয়ে দিল কিন্তু আগেকার দিনে হতো যে আমি একটা চিঠি লিখেছি তার কাছে যাবে কবে তারপর সে পড়বে তারপর সে আমাকে আবার চিঠিতে পাঠাবে আমিও সেটা পড়ব আবার একটা তাকে উত্তর দেবো এভাবেই চলত জিনিসটা তাতে বরং আমরা অনেক অপেক্ষাও করতাম আর আমাদের মনে অনেক কিছু ভাবনা আসত যে ও কী লিখবে ও কী জানবে ও জানল কি না এখন আর ও সব আমাদের অপেক্ষার কোনো ব্যাপার নেই যা আমরা পাঠিয়ে দিয়েছি ও দেখে এখনই মেসেজ করে দেবে আর সেটা না করলে এখন আমরা ঝগড়া করব সে কেন আমাকে উত্তর দিসনি এভাবে কিন্তু তখন তো চিঠির যুগে এত ঝগড়াও ছিল না তাই মানুষের মধ্যে অনেকটা ভালো সম্পর্ক থাকত অনেকটা আমরা সবাই সবাইকে মানে নিজের কাছে রাখতাম কিন্তু এখন এই ফোনের যুগে অনেক বোঝাপড়া ভুল বোঝাপড়াটাই বেশি হয়ে গেছে কারণ আমরা ঠিক বুঝিই না কারণ মোবাইল ফোনে তো সবটা বোঝা যায় না কে কী কথা বলছে কারণ সবসময় অত আমরা প্রশ্ন চিহ্ন ফুল স্টপ ছেদ এগুলো ব্যবহার করি না তাই ভুল বোঝাবুঝিটাও বেড়ে গেছে আর রইল বাড়িতে বাড়িতেও বড়রা সবসময় বলে যে পড়াশুনো নেই সবসময় মোবাইল ফোন নিয়ে বসেছিস তো বাড়িতে অনেকটা ঝামেলা হয় এই জন্য আর ছোটোরাও রয়েছে তো যেখানে ছোটোরা কার্টুন দেখতে পছন্দ করে কার্টুন দেখতে দেখতে তাদের সময় যে কোন দিকে চলে যায় তারা বুঝতে পারে না খেলাধুলো নেই কোনো কিছুতেই তাদের মন নেই আমাদেরকে মোবাইল ফোন দিয়ে দিলেই হবে এরকম একটা ব্যাপার তারা কারও সাথে মিশতে জানে না কথা বলতে জানে না সারাক্ষণ মোবাইলেই মুখ গুঁজে থাকে পাশে একটা কেউ কথা বলছে কিছু জিজ্ঞাসা করেছে তাদের কানে যাচ্ছেই না যেটা আমরা আমাদের ছোটোবেলায় পেয়েছিলাম এখনকার ছোটোবেলাটা একদম অন্য রকম হয়ে গেছে আর কারোর সাথে খেলতে পছন্দ করে না মোবাইলে গেম খেলতে পছন্দ করে কিন্তু যে মোবাইলে গেম খেলব কারোর সাথে কথা বলব না কিন্তু মোবাইলে কথা বলব ভিডিও কলে এভাবেই আমাদের জীবনে অনেক কিছু খারাপ দিক চলে এসেছে মোবাইলের জন্য রাত জেগে আমরা ফোন দেখি তো সেটা আমাদের মাথার অনেক সমস্যা তৈরি করে চোখের সমস্যা তৈরি করে অনেক কিছুই নেতিবাচক দিক আছে মোবাইল ফোনের এভাবেই জীবন থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে মোবাইল ফোন আমাদের